আমার সর্বোচ্চ রেকর্ড বলতে দশ কিলোমিটার আমি রানিং করেছিলাম তো রানিং করতে আপনার দশ কিলোমিটার প্রথমত কিছু অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতা না থাকলে আপনি সেই রেস আপনি করতে পারবেন না তো রেস করা অবশ্যই দরকার

রেস যদি আপনি রেকর্ড করেন আমার রেকর্ডটা ছিল দশ মিনিটে দশ দশ মিনিটে প্রায় মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মিনিট লেগেছিলো এটা একটা রকড রেকর্ড ছিলো আমি প্রত্যেকদিন দৌড়াই বলতে আমি সকালে মোটামুটি দু ঘন্টা মতো মাঠে থাকি তার মধ্যে আমি ষোলোশো মারি কোনো সময় পাঁচ কিলোমিটার অবধি সময় সময় তো এইভাবে আমি দৌড়াই লক্ষ্য আছে যেটা আপনি অর্জন করতে চান বলতে হ্যাঁ আমার থেকেও কিছু কিছু ভালো লোক আছে ভালো রানিং রানার আছে তো ওনাদের কাছে আমি কিছু স্টেপ বা কীভাবে কী ফি টি এসব আর কি জানি ওনারা আমাকে হেল্প করে এবং জানান তো রানিং আপনি যখন করবেন ভালোভাবে জানবেন এবং জানার আপনার দরকার অত্যন্ত খুবই দরকার তো আমি সব রকম আর কি ট্রেনিং নিয়েছিলাম শিখেছিলাম ভালো লাগে ট্রেনিংয়ে যখন ছিলাম তখন খুব মজা লাগছিলো তো এইভাবে আর কি আমার ইচ্ছা ছিল তো ইচ্ছাটাও এখনও পূরণ হয়নি বলতে বড় ভুল হবে কারণ এখনো চলছে আর কি পুরোপুরিটা এখন মানে আর কি পুরোপুরি শিখে গিয়েছি স্টেপ কীভাবে কী দেয় তো আপনার প্রথমত একটা শিক্ষক দরকার জানার জন্য যে কী বিষয়টা কীভাবে কী করবো স্টেপ কীভাবে কী দেবো তো আমার ক্ষেত্রে যেমন শিখিয়েছিলো সিনিয়র দাদা তাকে এখনও ভুলতে পারিনি সে খুব ভালো এবং মানুষ ছিল তো ঠিক আছে এইভাবে অর্জন আর কী করেছিলাম